না আমি নিজে এখন আঁকি না তবু ছোটবেলায় আঁকার প্রতি একটি হুজুগ ছিল তা তখন হচ্ছে সময়ের সাথে সাথে সেটাকে করা সম্ভব হয়নি তবু আমি দেখেছি আমাদের সাথে ছোটবেলায় দুটো তিনটে ছেলে ছিল তারা খুবই সুন্দর আঁকতো তা তাদের মধ্যে একটি ছেলে আছে নিজের এই আঁকার হবিটাকে সে চালিয়ে গেল চালিয়ে গিয়ে লাস্টে এখন হচ্ছে নিজের সে অন্যদেরকে আঁকায় ইউটিউবে অ অনেক ভিডিও ছাড়ে ছেলেটি খুব সুন্দর আঁকায় তা এইভাবে সে আঁকার মাধ্যমে নিজের জীবনটাকে তুলে ধরেছে আঁকাই ওকে শেষমেশ জীবনে দাঁড়াতে সাহায্য করেছে এমনকি কিছু কিছু পেন্টার্স রয়েছে তারা যখন আঁকে তা আঁকার টাইমে সে চেষ্টা করে নিজের আশেপাশের পরিবেশটাকে আর কোনও একটা টপিককে তারা সে ছবির মাধ্যমে তুলে ধরুক সেই মাধ্যমে ফলে কোনও কোনও সময় তারা বহুত মাপে অর্থ উপার্জন করে এবং দেশে বিদেশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তাদের ছবি আছে ছবিও খুব ফেমাস হয়ে ওঠে যেমন ইউরোপ আছে ইউরোপের বড় বড় আমরা জানি বড় বড় অনেক যারা পেন্টিং করেন তাদের মধ্যে অনেকের ছবি অনেক ফেমাস